হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন কী দরকার আচ্ছা আচ্ছা প্রকল্পের জন্য কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো এক দিন আসো তাহলে এসে দেখে যাও যে কোন বইটা দরকার এখানে তো অনেক লেখকেরই বই পাওয়া যায় এবার তো কোন কোন লেখকের বই থেকে যে তোমাদেরকে স্কুল থেকে করতে বলেছে সেটা তো আর আমি জানি না তো তুমি এক দিন আসো এসে দেখো যদি থাকে তো ভালো নাহলে তো এখানে আরও আশেপাশে অনেক লাইব্রেরি রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু বললে পাওয়া যাবে হ্যাঁ লাইব্রেরিতে তো নিয়ম তো পনেরো দিন ছাড়া ছাড়া তো হ্যাঁ বইটা তুমি যত দিন খুশি রাখতে পারবে কিন্তু পনেরো দিন বাদে বাদে এসে ওটা একটা সই করিয়ে নিয়ে যেতে হবে তা আর তাহলেই হবে ওটা কোনো অসুবিধা হবেনা আর হচ্ছে বইটা কিন্তু খুব যত্ন সহকারে রাখতে হবে কোনও কলমের দাগ লাগানো চলবেনা বা বইটা কোনও ছেঁড়া ছুড়ি চলবেনা তাহলে কিন্তু তোমাকে কিন্তু ফাইন দিতে হবে তারপরে তুমি যত দিন খুশি রাখতে পারো আর এখানে লাইব্রেরি তো লাইব্রেরি কার্ড দেওয়া হয় সেই কার্ডটা নিশ্চয়ই তোমার কাছে রয়েছে সেই কার্ডটা আনলেই হবে আর কিছু ডকুমেন্টস লাগবেনা তো তুমি কার্ডটা দেখিয়েই বইটা এখান থেকে তুলতে পারবে সেক্ষেত্রে কোনও অসুবিধা হবেনা আর এখানে সব রকম ধরনের বই পাওয়া যায় বা এখানে গল্পের বই রয়েছে বা এখানে অনেক লেখকের এ অনেক রকমের বই রয়েছে তো সেই তুমি এখানে এসে বসেও পড়তে পারো বা বাড়িতেও নিয়ে যেতে পারো বাড়িতে নিয়ে যেতে হলে তোমাকে কিন্তু কার্ড রেখেই নিয়ে যেতে হবে কার্ডটা জমা রেখে আর যদি তুমি বলো যে এখানে এসে বসে পড়বে সেক্ষেত্রে কোনও অসুবিধা নেই তুমি এখান থেকে যেই যেই বইটা খুশি নিতে পারো এবং পড়তে পারো পড়ে কিন্তু আবার জমা দিয়ে যেতে হবে তবে এখানে কিন্তু ওটাই নিয়ম যে কোনও বইয়ে কোনও দাগ বা বই ছেঁড়া ছুড়ি হলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফাইন দিতে হবে এখানে তাছাড়া এখানে কোনও আর রুলস নেই না তাহলে সেক্ষেত্রে আপনাকে ফাইন দিতে হবে কোনও কলমের দাগ কারণ একটা বই একটা একটা বই এখান থেকে তো তুমি যেহেতু টাকা দিয়ে নিচ্ছ না এখান থেকে তুমি তুলছ এখান থেকে তুলে তুমি ফেরত দেবে ঠিক আছে তো সেই বইটা তো আবার অন্য কেউ নিতে পারে তো সেই জন্য এখানে বইয়ে কোনও কলমের দাগ কাটা চলবেনা বা বইটা কোনও ছেঁড়া ছুড়ি এই সব চলবেনা এই জন্য সেটা হলে কিন্তু তাহলে বইটা তোমাকে আবার ফের মানে আমাদেরকে আমরা বইটা নেব কিন্তু তোমাকে আবার ফাইনও দিতে হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে